হ্যাঁ কে ও লক্ষ্মী নাকি হ্যাঁ অনেক কিছু চলে আসছে তোমার কথাই ভাবছিলাম তুমি তো এখন আসছও না ফোনও করছো না অনেক কিছু চলে আসছে তুমি যে সেদিন যে শাড়িটার খোঁজ করছো ওটা কিন্তু মাত্র পাঁচ আর তুমি যে আনারকলিটা খুঁজছিলে ওটাও আসছে ওরকমই তুমি এসে দেখো আর যদি না হয় তুমি বলো আরও কিছু মাল ঢোকার কথা আছে তো হ্যাঁ ওগুলো অনেকগুলো আসছে ওটা তো তুমি রেড কালারটা খুঁজছিলে না আচ্ছা দাঁড়াও দেখতে হবে রেড কালারটা তো ছিল তিন পিসের মতো দাঁড়াও একজন না দুজন নিয়েছে একটা থাকার কথা ঠিক আছে না তুমি বলো না যদি থাকে আমি কি তাহলে সাইড করে রাখবো থ্রি পিস হ্যাঁ থ্রি পিস অনেক আছে তোমার সাইজের হয়ে যাবে তোমার পছন্দ হুম হুম হুম তোমার তোমার হয়ে যাবে ওটা নিয়ে অসুবিধা নেই থ্রি পিস অনেকগুলো আসছে তুমি যে তুমি যে তুমি যে একটা ব্লু কালারের যে ঢাকাই খুঁজছিলে ওটাও এসেছে হ্যাঁ না ব্লাউজ তো আনা হয়নি গো এবার ব্লাউজ আসলে কি এতগুলো না সামাল দেওয়া যাচ্ছে না প্রচুর প্রচুর চাপ হয়ে যায় বোঝোই তো পুজোর আগে এমনি এতো ইয়ে ঢুকে এতো হিসেবপত্র থাকে তার মধ্যে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এখন সারাদিনই খোলা থাকে অসুবিধা নাই তুমি আসো না সময় করে ঠিক আছে লোক আসছে রাখি হ্যাঁ